আমার এখন সেরকম কঠিন পরিস্থিতি আর আসে না কিন্তু অতীতেও যে আমি কঠিন পরিস্থিতির মুখোমুখি হইনি এরকম ব্যাপার নয় কারণ আমি জীবনের ষাটষট্টিটি বছর পার করে এসেছি অনেক বাধা বিপত্তি এসেছে সেই সময়ে আমি সবসময় মাথা ঠান্ডা রাখি এবং অপর লোকের সাথে যতটা সম্ভব হেসে ব্যবহার করা যায় ঠিক ততটাই হেসে ব্যবহার করি এবং পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাই